আমি যে চুড়িদারটা তৈরি করেছি তার নকশা ও প্যাটার্ন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা চুড়িদার থেকে নিয়েছি হুবহু কপি না করে আমার ভাবনাও মিশিয়ে দিয়েছি আমার সব্যসাচীবাবুর কাজকর্ম খুব ভালো লাগে এবং তিনিই আমার অনুপ্রেরণা তিনি পুরানো দিনের নকশার সঙ্গে বর্তমান ট্রেন্ডের এক সুন্দর মিশেল করে অতুলনীয় নকশা সৃষ্টি করেন আর তৈরি অলংকার জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র সারা বিশ্বে সমাদৃত কস্টিউমস ডিজাইন করেন এবং উনার এই বিরল প্রতিভা আমাকে অনুপ্রাণিত করে